আমি চাকরি খুঁজছি তার কারণ আমাদের পরিবারে তিনজন মেম্বার আমি আমার স্বামী আর আমার ছেলে মেয়ে আমি স্বামী যেটা রোজগার করে সেইটাতে সংসার ঠিকভাবে চলে না মেয়েদের জন্য অনেক রকম সুযোগ সুবিধা আছে যেমন নার্সের কাজ হাত সেলাইয়ের কাজ তারপরে আছে অনেক রকম ব্যাপার কাজ আছে আমি চাকরি খুঁজছি আমি যদি চাকরিটা পেতাম তাহলে আমার সব থেকে ভালো হত কারণ আমি সবসময় হাত খরচের জন্যে আমার স্বামীর কাছ থেকে চাইতে হত না আমার রোজগার করতে পারলে আমার খুব ভালো লাগে কেননা আমার সব থেকে উপকার হয় আমি কোথাও গেলে সবকিছু কেনার পক্ষে সব সময় দাও দাও করে চাওয়াটাও ভালো লাগে না আমার কাছে যেইটুকু থাকবে সেইটুকু আমার মনটাও ভালো লাগবে যে আমি যেইটুকুন রোজগার করতে পারছি সেইটুকুটা আমার মনের মতন আমি খরচা করতে পারবো আমি না তা না করে আমার স্বামী যেটুকু রোজগার করে সেখান থেকে খরচা করলে পরে মানে প্রত্যেকটা দিনের সংসার খরচটাও টান পড়ে যাবে আমার ওইজন্য চাকরিটা খুব দরকার লাগছে এখন চাকরিটা না করলে না পেলে এখন আমার ভবিষ্যৎটা খুব সব থেকে খারাপ যাবে আমাদের মেয়েদের ক্ষেত্রে কেন মেয়েদের স্বাধীনতা বলে কোনো জিনিসটা নেই চাকরি জীবনটা হচ্ছে সবথেকে ভালো জীবন যেমনই রোজগার করুক তবুও তো বলতে পারবো যে আমি চাকরি করি আমি দু টাকা পাই পাঁচ টাকা পাই আমি তবু তো নিজে রোজগার করছি তবু তো কাউকে কারো কাছ থেকে হাত পেতে তো আমাকে নিতে হচ্ছে না আমি ওর জন্যে খুঁজছি একটা চাকরি চাকরিটা পেলে আমার খুব ভালো হয় যেমনই কাজ হোক মেয়েদের তো অনেক রকম সুযোগ সুবিধা আছে মানে তার মধ্যে আমি যদি কিচ্ছু করতে পারি তাহলেও আমার ভালো লাগবে এছাড়া আমার আমার পয়সাটা খুব দরকার লাগবে কেননা আমার